আমার স্মরণীয় ট্রিপ হচ্ছে শান্তিনিকেতন যেটা বীরভূম জেলায় মধ্যে অবস্থিত শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুররের খুবই আর রবীন্দ্রনাথ ঠাকুর আমার খুবই একজন কাছের কাছের একটি মনিষী এবং তার তার জায়গায় সেখানে আমি একটু খুবই স্মরণীয় যেটা আমার সারা জীবন মনে থাকবে এবং সেখানে আমরা খুবই আনন্দ করেছি এবং সেখানে বিভিন্ন জিনিস শেখার আছে বিভিন্ন জায়গা বিভিন্ন কিছু দেখার আছে এবং যার ফলে আমরা খুবই খুবই উপকৃত হই এবং সেখানের মধ্যে একটু টাইম নিয়ে কিছু একটা সময় আমাদের একটু অসুবিধাই পড়তে হয়েছিলো যার কারণে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম তো সেই কারণেই আমাদের বা বাকি সবই আমাদের রবীন্দ্রনাথের সেই শান্তিনিকেতন বোলপুর যেটা আজও আমাদের আমার জীবনে খুবই স্মরণীয় একটা দিন এবং যা আমার মনে এক দাগ কেটে গেছে